আমি ছোটবেলা থেকে ঘুরতে পছন্দ করি যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে আমি আফ্রিকা যেতে চাই কারণ ওখানে অনেক পাহাড় পর্বত নদী মরুভূমি জঙ্গল ইত্যাদি আছে তার মধ্যে রয়েছে সাহারা মরুভূমি আফ্রিকার জঙ্গলে পাহাড় পর্বতের মধ্যে আটলাস পর্বতমালা আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতে সুপ্ত আগ্নেয়গিরি আছে নদীর মধ্যে আছে নীলনদ নাইজার নদী ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রকৃতির খুবই ভালো লাগে প্রত্যেক মুহূর্ত ইচ্ছা হতো পাহাড় নদী মরুভূমি দেখার জন্য তাই যদি কোনোদিনও সুযোগ পাই তবে আমি আফ্রিকার প্রত্যেক কোনায় কোনায় ঘুরতে চাই সেখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে চাই টি ভিতে নানারকম সম্পর্কে তাদের জেনেছি এবং এবং তাদেরকে কাছের থেকেও জানতে চাই তাদের সাথে সময় কাটাতে চাই আমার জীবনে একটি স্বপ্ন পূর্ণ হবে তাহলে আমি ছোটবেলা থেকেই জঙ্গল খুবই ভালোবাসি কারণ জঙ্গলে অনেক রকমের গাছপালা পশুপাখি ইত্যাদি রয়েছে মানুষ এখনও কোনোদিনও দেখেনি এরকমও জন্তু জানোয়ার রয়েছে আফ্রিকার সেই রহস্যময় জঙ্গলে পৃথিবীর সবথেকে ঘন জঙ্গল হল আফ্রিকার জঙ্গল ছোটবেলা থেকেই বইয়ে পড়তে সম্পর্কে জানতে এইসব বিষয়ে আমার খুবই ভাল লাগত যদি কোনোদিনও সুযোগ পাই আফ্রিকায় যাওয়ার অবশ্যই আমি সেই জন্য প্রস্তুত থাকব